প্রথমত আমি একজন হিন্দু এবং আমাদের পৃথিবীতে বিভিন্ন মানুষ বসবাস করে এবং সবারই কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ যেমন আমাদের এখানে কিছু ধর্মের মানুষ আছে খ্রিস্টান ইসলাম আমি শুরু থেকে তাদের উৎসবগুলি দেখেছি এবং তাদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণও করেছি আমাদের এখানে যে নন বেঙ্গলি পরিবারটি তাদের থেকে আমি তাদের ছট পূজা সম্পর্কে সমস্ত নিয়ম শিখেছি এবং আমি সেগুলো পালন করি এবং নিজেই পূজা করি